রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র বিশ্বের কবি ভারতের আর কোনো কবি এই বিশ্বখ্যাতি অর্জন করতে পারেন নি তাঁর জন্ম সাতই মে আঠেরোশো একষট্টি খ্রীষ্টাব্দে বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সাল কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে তাঁর জন্মস্থান এবং পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী স্কুলের তাঁর গণ্ডি থাকে কোনও দিন আটকাতে পারেন নি এবং রক্তকরবী মুক্তধারা ডাকঘর এই নাটকগুলি রথের রশি যেমন নাটক এই নাটকগুলি বিসর্জন ইত্যাদি তাঁর উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নৌকাডুবি বৌ ঠাকুরানীর হাট ঘরে বাইরে চতুরঙ্গ ইত্যাদি উনিশশো একুশ সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে উনিশশো একচল্লিশ খ্রীষ্টাব্দে সাতই আগস্ট বাংলার তেরোশো আটচল্লিশ সালে বাইশে শ্রাবণ এই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এই নিয়ে এই হচ্ছে আমার একজন ব্যক্তি যাঁকে আমি খুব পছন্দ করি